আমি একটা শাড়ি কিনেছি দোকান থেকে শাড়িটা যেইরকম নরম আর সেইরকম পরে আরামদায়ক শাড়িটি আমি অনেকবারই কাচলাম কিন্তু রঙ একটুও যায়নি খুব ভালো রঙ